হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ রিপোর্টগুলো করিয়েছেন

আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি একটা কাজ করুন আপনি যত শিগগির পারবেন রিপোর্টগুলো নিয়ে আমার কাছকে আসুন আমিও দেখে একটু বলে দিই কী হয়েছে না হয়েছে

আচ্ছা মানে আগের থেকে আগের থেকে মানে শরীরের অবস্থা কি কমেছে ভালো দিকে গেছে না খারাপ দিকে আচ্ছা আচ্ছা যাই হোক আমি ভাবলাম আরও খারাপ হয়ে গেলো না কি

আচ্ছা তাহলে আপনি কাজ করুন আমি কালকে আছি পরশু দিনেও আছি তা আপনি আজ কালের মধ্যে চলে আসুন যেদিন পারবেন যখন পারবেন আমি আছি অল টাইমই আছি চব্বিশ ঘণ্টাই আছি এখন এখানে হ্যাঁ ফোনে নাম লেখানো যায় কিন্তু আমাকে তো নাম লেখালে হবে না কারণ আমার এইখানে যে থাকে তাকে নামটা লেখাতে হবে আপনি চলে আসবেন না আপনি আপনি আমার কালকে কালকেই চলে আসবেন কালকে এসে আপনি বলবেন যে আমি আপনাকে এরকম ফোন করেছিলাম তো আমি দেখে নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসার আগে একদম একবারটি ফোন করে নেবেন তাহলে মনে থাকবে আর কি হ্যাঁ কালকে আসুন আর ওষুধগুলো কিন্তু ঠিকঠাক করে খান মানে যেইটুকু ওষুধ আছে ওগুলোও খেয়ে নিন একটু আচ্ছা না কালকেই আসুন না আমি কালকেই দেখে নিই কালকে একটু ফাঁকাও আছে অনেকটা মানে ভিড়টা কম হবে ওই জন্য আর কি আরও বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই আচ্ছা ঠিক আছে তাহলে আসুন কালকে হ্যাঁ হুম ঠিক আছে হ্যাঁ